হ্যাঁ স্বনির্ভর গোষ্ঠী সম্পর্কে আমার মতামত হল যে বিশেষ করে আজকাল মহিলাদের আমি মনে করি পুরুষদের থেকে মহিলাদের বেশি স্বনির্ভর হওয়া উচিত আর সেটি খুব দরকার কারণ আমাদের সমাজে একটি মহিলাকে সবসময় একটুখানি যতই একটা মহিলা কিছু করুক বা যা করুক পুরুষরা সবসময় যেন একটুখানি মহিলাদের মানে নিজের থেকে একটু নীচু বলেই মনে করে তো সেই জন্য আমি মনে করি যে একটা মহিলাকে একটা পুরুষের থেকে আগে স্বনির্ভর হওয়া দরকার আর স্বনির্ভরের মধ্যে আমার দেখা যেটা হচ্ছে অনেক মহিলা এখন দেখছি বাড়িতে নিজেই রান্না করে হোম ডেলিভারি করছেন বাড়িতে বাড়িতে খাওয়ার দেওয়া নিজে রান্নাবান্না করে খাবার দেওয়ার ব্যবস্থা করছেন তাছাড়া সেলাই এসব তো আমি দেখতেই পাচ্ছি সেলাই টেলাই করছেন বা এখন নতুন আমাদের অঞ্চলে আমি দেখেছি অনেকে গহনা তৈরি করছে যেটা আমরা আর্টিফিশিয়াল গহনা বলি তো ওই গহনা তৈরি করছেন অনেকে বিভিন্ন রকমের জিনিস দিয়ে গহনা তৈরি করছেন সুতো কাপড়ের বা হয়তো প্লাস্টিকের কোনও জিনিস বা পুঁতি এইসব জিনিস দিয়ে গহনা তৈরি করছে এটাও তাদের স্বনির্ভরতার একটা ইয়ে তাছাড়া শাড়িতে কাজ মানে প্লেন শাড়ি নিয়ে এসে তার মধ্যে এবার হাতে দিয়ে অ্যাপ্লিকের কাজ বা বিভিন্ন রকমের সুতোর কাজ সেগুলো করে বিক্রি করছে তো আমি মনে করি এভাবেই একটা মহিলারা নিজেদের কর্মসংস্থানের জন্য চেষ্টা করছেন আর এভাবেই কর্মসংস্থানটা হয়ে ওঠা উচিত